হ্যালো মল্লিকা কেমন আছিস বোন ভালো আছিস ও আচ্ছা সব ভালো তো আচ্ছা আচ্ছা আচ্ছা ও ঠিক আছে বলি শোন না আমি যেটার জন্য তোর কাছে ফোন করছিলাম তোদের ওই মোড়ে যে ওই গাড়ি ভাড়া যেখানে পাওয়া যায় রে ওই ড্রাইভারটা কেমন বা ওর রেটিংটা কেমন তুই জানিস আর যদি না জানিস তুই একবার গিয়ে যা না ওখানটায় গেলে গাড়িটা একটু ভাড়া করে দে না আমার খুব উপকার হয় আমি একটু ধর্মতলায় যাবো দশ তারিখে বেড়াতে যাবো বুঝেছিস আর আর একটা কাজ কর না তুই একটু ওখানটায় গিয়ে জিজ্ঞাসাবাদ করবি কিরম কী আর তোর কাছে যদি টাকা থাকে তুই দিয়ে দিস আর যদি না দিতে পারিস আর কী বলবো আমার তো এতো দূরে থেকে যাওয়া সম্ভব না তুই তাহলে দাদার কাছ থেকে কিছু টাকা নে দিস হ্যাঁ কী রে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি দশ তারিখে ধর্মতলায় যাবো তুই কি আমার সাথে যাবি নাকি যাবি আচ্ছা ঠিক আছে আরো মজা হবে আরো মজা হবে ঠিক আছে ঠিক আছে খুব ভালো খুব ভালো হয়েছে তাহলে দুইজনে একসঙ্গে যাবো আর ওখানে একটু আমার কাজের ব্যাপার আছে আমাকে যেতেই হবে তুই যদি যাস আমার আরো আনন্দ হলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার আমি ফিরে এসে তোর টাকা দিয়ে দেবো টাকা তার তোর চিন্তা করতে হবে না খালি আমার দূরত্ব রাস্তা তো ওই জন্যে আমি ভাবছি যে তোকে নিয়ে যাবো আর ড্রাইভার ওই রেটিংটা ভালো করে দেখে নিস বুঝেছিস রেটিংটা ভালো করে কিন্তু ওইটা দেখবি ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই তা যাবি তো শিওর তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা